আমার এলাকায় সর্বোত্তম ফলনশীল হলো ধান চাষ আরও অন্যান্য কিছু চাষ হয় যেমন সবজি চাষ তেল সরিষা বাদাম এবং কিছু কিছু জায়গায় ফুলেরও চাষ হয় তো আমাদের এই এলাকায় যেটাই আমাদেরকে লাভ দেয় সেটা হলো ধান চাষে কারণ আমরা ধান চাষটা দু বার করতে পারি একটা বর্ষাকালে একটা গরমকালে তার জন্য আমরা ধান চাষে বেশি লাভ করতে পারি